আমি স্বাদ বাহারতে রেস্টুরেন্ট থেকে আজকে কুড়ি প্লেট তন্দুরি রুটি কুড়ি প্লেট তরকা কুড়ি প্লেট চিকেন কষা অর্ডার দিয়েছিলাম ওইগুলো কত দূরে এসে পৌঁছেছে বা আমি কখন পাবো এটা কি জানতে পারি